আমাদের ঝাড়গ্রাম জেলার স্বাস্থ্যসেবা এবং সামাজিক অবলম্বন মর্যাদার দিক থেকে বয়স্ক ব্যক্তিদের অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় যে সমস্ত সুযোগগুলি রয়েছে সে সুযোগগুলি সকল ব্যক্তি সমানভাবে পেয়ে থাকেন না যে সমস্ত বার যেমন বার্ধক্য রুগীরা অবসরের যত্ন পেয়ে থাকেন না তাছাড়া শারীরিক যে কোনো সমস্যা যেমন অন্ধত্ব লোকামোটর অক্ষমতা এবং বধিরতা সে সমস্ত ব্যক্তিরা সঠিক সময় সঠিক চিকিৎসা পেয়ে থাকেন না এখানে স্বাস্থ্য ব্যবস্থা খুবই অনুন্নত তাছাড়া দামি এলাকার হাসপাতালে জেডিয়াট্রিকের যত্ন না থাকার জন্য নানা ধরনের স্বাস্থ্য সমস্যা দেখা যায় এখানে রোগীরা সাধারণত সঠিক সময়ে সঠিক চিকিৎসা পেয়ে থাকেন না অন্ধ ব্যক্তিরা সঠিক সময়ে চিকিৎসা পেয়ে থাকেন না যার ফলে তাদের অন্ধত্ব সারাজীবনের জন্য হয়ে যায় তাছাড়া যে সমস্ত বধির ব্যক্তিরা রয়েছেন সে সমস্ত বধির ব্যক্তিদের জন্য অপারেশান করে যে শুনতে পাওয়ার ব্যবস্থা করা হবে সে সমস্ত ব্যবসা ব্যবস্থা আমাদের এই হাসপাতালের মধ্যে নেই তাছাড়া গ্রামীণ যে হাঁসপাতালগুলি রয়েছে হাঁসপাতালগুলি অনুন্নত খুবই পরিমাণে কারণ এখানে সঠিক চিকিৎসার ব্যবস্থা নেই এখানে উন্নত টেকনোলজির ব্যবস্থা নেই তাই আমাদের গ্রামে যে সমস্ত বয়স্ক ব্যক্তিরা রয়েছেন সঠিক সময়ে চিকিৎসা না পাওয়ার জন্য অনেক হার্টের রুগী অনেক সময়ে প্রাণ হারিয়ে থাকেন শুধু বয়স্ক ব্যক্তিরা না অনেক সময় যে কোনো ব্যক্তি সঠিক সময়ে চিকিৎসা না পাওয়ার জন্য খুব তাড়াতাড়ি প্রাণ হারিয়ে থাকেন এইটি এই জন্যই আমাদের গ্রামীণ হাসপাতালের চিকিৎসা সাধারণত উন্নত হতে পারে নি এখনও আমাদের ঝাড়গ্রাম জেলার প্রায় প্রত্যেকটা হাসপাতালের এরকম অবস্থা বললেই চলে শহরের দিকগুলি উন্নত হলেও গ্রামীণ দিকগুলি একেবারে অনুন্নত তাই আমি মনে করে থাকি স্বাস্থ্যর দিক থেকে এবং শিক্ষাগত দিক থেকে হাসপাতালগুলিকে অনেক উন্নত করার প্রয়োজন রয়েছে আমাদের এই ঝাড়গ্রাম জেলার